পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থা যেভাবে অর্থায়ন করা হচ্ছে সেটি হচ্ছে আমাদের বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালের মধ্যে বেসরকারি হাসপাতালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এবং সরকারি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন অতোটাও করা হয় না বেসরকারি হাসপাতালে আমরা সাধারণত গেলেই বেড পেয়ে যাই বেড ফাঁকা পাই কিন্তু সরকারি হাসপাতালে সেটা পাওয়া যায় না স্বাস্থ্যসাথী প্রকল্প হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আমাদেরকে একটি কার্ড দেওয়া হয় এবং সেই কার্ডের মধ্যে একটা বড়ো অঙ্কের অ্যামাউন্ট থাকে যেটার মাধ্যমে আমাদের গরীব পরিবারে হয়তো কোনো এ কোনো একটি ব্যাক্তির অসুস্থতা একটু বেশি হয়েছে যেমন একটি অসুস্থ হচ্ছে ক্যান্সার সেই ক্যান্সারের রোগীর মানে সেই ক্যান্সার রোগীর জন্য চিকিৎসা করানোর জন্য অনেক টাকার বেশি প্রয়োজন সেই টাকা তো আমরা সরাসরি পেয়ে যাবো না গরীব ফ্যামিলির মধ্যে তা সেইক্ষেত্রে স্বাস্থ্যবিমা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেটা করানো যায় এই স্বাস্থ্যসাথী কার্ডটা আমাদের অনেকেরই খুব ভালো একটি সুবিধা হয়েছে স্বাস্থ্যবিমাটা হচ্ছে স্বাস্থ্যবিমা আমাদের অধিকাংশ ফ্যামিলির মধ্যে কোনো অসুস্থ ফ্যামিলির বাড়ির কোনো কোনো স্ত্রীর তার স্বামী মারা গেল তাহলে তখন তার বাচ্চা এবং তার স্ত্রী সন্তানরা কীভাবে একটি পরিষেবা পাবে তার জন্য স্বাস্থ্যবিমাটা করা হয়েছে এই স্বাস্থ্যবিমায় একটি সরকার থেকে একটি নির্দিষ্ট একটি অ্যামাউন্টে টাকা দেওয়া হয় সেই টাকা নিয়ে কিছুটা হলেও তার স্ত্রী পরিবার একটু ভালো থাকতে পারে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ কিছু কিছু দিক থেকে আমাদের অনেক সুবিধা করে তুলেছে যেমন স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যবিমা এবং সরকারি হাসপাতাল থেকে আমরা কোনো অসুবিদা হলে কোনো শরীর অসুস্থতা হলে আমরা অনেক ওষুধ ফ্রিতে পেয়ে যাই এবং কিছু ওষুধ যেগুলো আমাদের সরকার থেকে দেওয়া হয় না সেইগুলো আমাদেরকে কিনে নিতে হয় কিছু কিছু ডাক্তার আছে যারা আমাদের সরকারি হাসপাতালে ফি নেন না সেখানেই সেই সুবিধাটাও আমরা পেয়ে থাকি